আমার এলাকায় বিখ্যাত সিনেমা হল দুটো আই আইনক্স এবং আরতি এই দুটো সিনেমা হলের মধ্যে ভিন্ন ভিন্ন প্রযুক্তি এবং সাউন্ড পর্দা ইত্যাদি লাগানো আছে আরতি সিঙ্গেল পর্দার ওপরে চারদিকে সাউন্ড বার লাগানো নিশ্চয়ই গ্রাউন্ড ফ্লোরে দেখা যায় এবং তার টিকিট মূল্য অত্যাধিক কম একশো টাকা মূল্যেও পাওয়া যায় পঞ্চাশ মাঝে মাঝে টিকিট যদি অত্যাধিক বেশি থাকে তাহলে পঞ্চাশ টাকা মূল্যও ব্ল্যাকে পাওয়া যায় আইনক্স এর হলো উন্নত প্রযুক্তি বক্স লাগানো এবং এর থিয়েটারের সংখ্যাও অনেক বেশি পর্দার সংখ্যাও অনেকটা বেশি এর টিকিটের মূল্য সর্বোচ্চ তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা যেতে পারে এবং নিতম দেশ থেকে একশো টাকা অব্দিও যেতে পারে আইনক্স এই থিয়েটারের মুভি দেখে অনেকটা অন্যরকম ফিল বা অনুভূতি হয় যেমন এই এই থিয়েটারের সিটে মেশাজ থেকে শুরু করে বা যাবতীয় সরঞ্জাম বা ফ্যাসিলিটি পাওয়া যায় এবং এর টিকিট মূল্যও খুব অত্যাধিক বেশি থাকে অতিরিক্ত সময় আরতি এর স্বল্প সময় অল এর টিকিটের মূল্য খুব অল্পই বলতে পারেন যার কারণে এতে অত্যাধিক বা অত্যাধিক প্রযুক্তি কিছু সেরকম থাকে না স্বল্পমাত্রায়ই থাকে এবং এর ফ্যাসিলিটিও খুব কমই থাকে থিয়েটারে ঢোকার সময় আমরা একটি বড়ো গেট থেকে ভেতরে প্রবেশ করি এবং ঢুকে নির্ধারিত সিট নম্বরে গিয়ে আমরা বসি মুভি শুরু হওয়ার সময় পর্দা যদি অল্প সংখ্যা থাকে বা পর্দা পরিষ্কার না থাকে তাহলে আমরা মুভিটি দেখতে অসুবিধা হয় বা আবছা লাগে হ্যাঁ যেমন কম দামি বা কম টিকিটের বাজেটের মূল্য থিয়েটারগুলোতে এই সমস্যাগুলি দেখা যায় যেমন আরতি আরতি আমাদের থিয়েটারের মধ্যে আরতি হলো সব থেকে নিম্নমাত্রা এবং অল্প পয়সায় বা অল্প টাকাতে মুভি দেখা সম্ভব আর আমাদের সবথেকে বাজেট বা টাকা বেশি নেয় হলো আইনক্স আইনক্সে পর্দা সংখ্যা অনেক বেশি থাকে এবং পরিষ্কার সজ্জল এবং তাতে মুভিদেরকেও শান্তি বা অন্য রকম বোঝা যায় এই দুটো থিয়েটারের মধ্যে পার্থক্য অনেকটাই বেশি সে টাকার দিক থেকে বা ফেসিলিটি বা মুভি দেখার দিক থেকে